হুম বলো আচ্ছা হ্যাঁ বলুন আপনাকে তো চিনি আচ্ছা কবে কাল পরশু কালকে না পরশু দিন একটা কারেক্ট বলে দিন কালকে আচ্ছা তো মানে কিসের উপর মেকাপ ব্রাইডাল চাই না সিম্পল ব্রাইডাল মেকাপ আছে তাহলে নিজে নিজে যে ড্রেসটা যে পড়বে সেটা নিয়ে আসবেন আর জুয়েলারি নিয়ে আসবেন কিন্তু মনে করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য আপনি তো দেখেছেন আমার মেকাপগুলো আচ্ছা আর যদিও কেউ থাকে তাহলে বলুন আমার কাছে আসতে আমার মেকাপগুলো দেখাবেন আপনার এত তো পিক আছে ফটোগুলো একটু দেখিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা তো জানি না না ঠিক আছে চলে আসবেন আপনি তাহলে কালকে কটা অবধি আসবেন বলুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাল তাহলে কালকে আপনি আসুন আর হ্যাঁ চেষ্টা করব যে যেভাবে করি সেভাবেই করব ভালো হ্যাঁ চেষ্টা করব ভালো করেই করার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে

হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবেন কিন্তু আরো চেষ্টাও করবেন যাতে কোনো বন্ধু হোক বা কেউ তাহলে ওকেও নিয়ে আসবেন যদি করাবার থাকে মেকাপ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আসবে আমি সব করে দেব জুয়েলারি ড্রেস ঠিক আছে হ্যাঁ আপনি কল করবেন আমি রেডি থাকব আমি সব জিনিস না না ঠিক আছে আমি রেডি থাকব সব জিনিসগুলো নিয়ে আসব আপনি একবার আসার আগে কল করে দিন আমি করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আসুন কালকে হুম হ্যাঁ রাখছি হ্যাঁ ঠিক আছে